এখনো পর্যন্ত আমার সব থেকে প্রিয় বাইকিং এক্সপিরিয়েন্স হলো সেইটি যেটি আমার এক্সপিরিয়েন্স বলতে খুবই খারাপ এক্সপিরিয়েন্সও নয় ভালোও নয় সেটা আমি শেয়া বলতে চাই সেটা হলো যেমন আমি একবার মামা বাড়ি থেকে আমি মামা বাড়ি থেকে ঘ বাড়ি আসছিলাম তখন আমার বাবা গাড়ি চালাচ্ছিলো তখন বাবা বাইক চালাচ্ছিলো এবং সেই সময় আমি একটু একটু বাইক চালাতে জানতাম এবং সেই অবস্থায় বাবার একটা পায়ে সমস্যা থাকার জন্য তিনি ঠিক মতো চালাতে পারছিলেন না এবং খুবই সমস্যার মুখোমুখি হয়েছিলাম সেদিন আমি বাবা এবং মা তিনজন ছিলাম এবং এরপর তারা তার যখন সমস্যা হয় সে তখন বললো যে আমি আর কোনো মতেই পারবো না চালাতে তারপর আমি বললাম এই রাস্তার মাঝখানে এখন কী করা যাবে এরপর আমি বললাম দাও আমি একটু চেষ্টা করে দেখি দিয়ে আমি সেদিন ভালোভাবে বাড়িতে বাড়ি নিয়ে আসছিলাম প্রায় বাবার মতন করেই কিন্তু সে সেই যে অভিজ্ঞতাটা ছিলো সেটা আমার কাছে ভীষণ আনন্দের যে আমি বা পরিবারসহ নিজে ভালোভাবে বাড়ি আসতে পেরেছি বাইক চালিয়ে সেটা আমার কাছে সেরা গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স